হ্যাঁ কে বলছেন আচ্ছা আচ্ছা হুম হুম হুম হুম হ্যাঁ আমার তো লাগবে এখন দু তিনটে মেয়ে লাগবে তুমি কি ইচ্ছুক আছো কাজের জন্য তুমি গারমেন্টসের কাজ আগে কোনো দিনও করেছে জামা কাপড়ের দোকানে

আচ্ছা আচ্ছা ফার্স্ট টাইম হুম আচ্ছা আচ্ছা তাহলে তোমাকে শিখিয়ে দলে পারবে তো করতে আচ্ছা তোমার বাড়ি কোথায় হয় আচ্ছা তো বেশিক্ষণ না আমার দোকানে আসতে হবে তোমাকে একটা স্টপের বাঁশবেড়িয়ার পরেই ব্যান্ডেল ব্যান্ডেল ব্যান্ডেল ব্যান্ডেল স্টেশানে নেমে হ্যাঁ হ্যাঁ ব্যান্ডেল স্টেশানে নেমে আমাকে ফোন করলেই পাবেন একদম কাছে স্টেশানে গায়ে ঠিক আছে আমার কন্ট্যাক্ট নম্বর তো আছে এসে আমাকে ফোন করো আমি পাঠিয়ে দেবো কাউকে তোমাকে আনার জন্যে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এসে আমি ফোন করো কালকেই পারলে এসো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাদের এখানে যারা পুরোনো আছে তাদেরকে তো এইট থাউজেন্ড পায় তুমি তো নতুন তুমি এইসব আমি কাজ দেখে নিই তারপর তোমাকে ঠিক তোমার মনের মতো করেই দেওয়া হবে হুম হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝেছি সবাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে রাখি তুমি এসে ফোন করো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখো